আমাদের নদীয়া জেলায় কল্যাণী এমস হসপিটালে ডাক্তার সপ্তাহে আগে দুই দিন থাকতো আর আখন ডাক্তার সপ্তাহে সাত দিনই থাকে ওই জন্য গ্রামের মানুষ সুযোগ সুবিধা খুব ভালো পেয়েছে আখন যেই দিনই যাক না কেন সেই দিনই ভালোভাবে চিকিৎসা করে আর চিকিৎসার সুবিধা এখন যেই দিনই মানুষ যাক না কেন ডাক্তার সপ্তাহে সাত দিনই থাকে ওই জন্য যখনই মানুষ যায় না কেন তখনই চিকিৎসা খুব ভালো পায় মায়ে আগে হসপিটালে সব ওষুধ দেওয়া হতো না এখন হসপিটাল থেকে সব ওষুদই দেওয়া হয় এখন আর কোনো ওষুদ কিনতে হয় না এখন যে রোগেরই হোক না কেন এখন সব ওতুরই দেওয়া হয় ডাক্তার বলে দেয় হসপিটাল থেকেই দিয়ে দেওয়া হয় আর মানুষ এখন সুযোগ সুবিধা খুবই ভালো পায় আখন যখনই যাক না কেন তখনই সুযোগ সুবিধা পেয়ে যায় মানুষকে আর দাঁড়াতে হয় না ওই জন্য সপ্তাহে এখন ডাক্তার সাত দিন থাকে আগে থাকতো দুই দিন আখন ওই জন্য মানুষের কোনো কুসংস্থা নেই যখনই যাক না কেন তখনই চিকিৎসা পেয়ে যাবে ভালোভাবে